আমি উপহার হিসাবে আমার মেয়ের জন্যে কয়েক খানা গদ্য ও কয়েক খানা পদ্য রচনা করে তাকে পাঠিয়েছি সেখানে সে আমাকে লিখেছে বাবা তুমি পরবর্তী দিনে এরকম ভালো ভালো গদ্য ও কবিতা লিখে আমাকে পাঠাবে তোমার গদ্য কবিতা আমাকে খুব উৎসাহিত করেছে পরবর্তী দিনে যেন আমি তোমার কাছ থেকে আরও গদ্য কবিতা পেতে পারি তা অনুসরণ করে আমি পথ চলবো এবং তোমার এই সামান্য উপহারটা আমার খুব পছন্দ